আমাদের কাছাকাছি জায়গা হচ্ছে ঘোরার জন্য ডায়মন্ডহারবার ওখানে আমরা যেতে খুব ভালোবাসি সব সপরিবার নিয়ে কারণ ওখানকার জায়গাটায় একটা নদীর ধারে খোলামেলা একটা জায়গা যেখানে গিয়ে বাচ্চারা খুবই আনন্দ করে খেলাধুলা করা ঘোরাফেরা তাদের সঙ্গে বড়রাও যুক্ত হই তারপর বিকেলের দিকে ওখানকার হাওয়া আবহাওয়া এত ভালো হয়ে যায় যাতে মনটা পুরো জড়িয়ে জুড়িয়ে যায় ঠান্ডা হাওয়ায় আমরা ওখানে গিয়ে খুবই আনন্দ উপভোগ করি তাই আমরা সবাই ওখানে যেতে খুব ভালোবাসি